পশ্চিমবঙ্গের প্রধান একটি ভাষা ও মাতৃভাষা হলো আমাদের বাংলা এরপর দা দ্বিতীয় দুটি ভাষা হলো ইংরাজি এবং হিন্দি এছাড়াও ভারতের সংবিধানে বাইশটি ভাষা সংরক্ষণ করা হয়েছে আমার মনে হয় প্রত্যেকটি ভাষাকে এই নীতি অনুসারে আমাদের সংরক্ষণ করা উচিত কারণ প্রত্যেক ভাষাভাষীর মানুষ ভারতবর্ষে বসবাস করেন